হ্যালো হ্যাঁ আমি লেবঙের ব্যবসা যেটা আপনার কাছে আমি আপনার সাথে একসাথে আমরা করি যেটা তা হ্যাঁ তা আমি তো অনেকদিন ধরে যেতে পারছি না আপনার কাছে এবং যোগাযোগও করে উঠতে পারছি না তা কেমন চলছে কেমন বেচা কেনা হচ্ছে একটু জানার জন্যে ওই জন্য ফোনটা করলাম হুম

তুলতে হবে আচ্ছা আচ্ছা একদম একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা একদম একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি খুব শিগগিরি যাবো তখন গিয়ে দেখা সামনা সামনি হয়ে আমরা কথা বলবো হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি তাহলে